বিবাহের মতোন প্রচুর বড়ো অনুষ্ঠান আছে যেমন কারোর জন্মদিন পালন কারোর অন্নপ্রাশন করা সবই সব অনুষ্ঠানেই জল লাগে জল ছাড়া কোনো কার্যই সম্পন্ন হবে না সেই জন্যই তো বলেছেন জলের ওপর নাম জীবন সেই জন্য এই বড়ো অনুষ্ঠানে জল রাখতে গেলে তার জন্য বড়ো সরঞ্জাম হচ্ছে ট্যাঙ্ক ব্যবস্থা করা যেটা আপনি যদি কোনও পৌরসভা এলাকায় থাকেন তাহলে আপনাকে নগর নিগম এলাকার ওখানে একটা আবেদন করতে হবে যে আমার অমুক দিনে একটি অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে জল লাগবে ওঁরা সেই জলের ব্যবস্থা করেন ট্যাঙ্কের মাধ্যমে সেই ট্যাঙ্ক থেকে জল থাকার সুবাদে অনুষ্ঠানের সময় কোনো অসুবিধা হয় না মানুষ জল পায় আর পানীয় জলের ব্যবস্থা যদি আপনি করতে চান তাহলে আপনাকে বিভিন্নরকম এখকার দিনে অনেক কম্পানি আছেন যারা পানীয় জল প্রস্তুত করে থাকেন আপনাকে তাহলে সেগুলো এনে লোকেদের জন্য সরবরাহ করতে হবে তাতে কোনো অসুবিধা হবে না